আজকের দু হাজার চব্বিশে এসে যোগ্যতার বিচারে নারী পুরুষ সভাই সমান আজকের নারীরা প্লেন চালাচ্ছে জাহাজ চালাচ্ছে গাড়ি চালাচ্ছে সেখানে নারীরা কিন্তু কোনো দিক দিয়েই পিছিয়ে নেই খেলাধুলায় নারীদের অবশ্যই অনেক অবদান রয়েছে আজকের নারীরা ক্রিকেট খেলতে পারে ফুটবল খেলতে পারে হকি খেলতে পারে সে জায়গায় নারীরা পিছিয়ে থাকার কোনো কারণ নেই তবে সবাইকে খেলাধুলার জন্যে এগিয়ে আসা উচিত এটা আমার মনে হয় এবং বিশ্ব অলিম্পিকে দেখা যাবে ভারতবর্ষের বহু নারী অংশগ্রহণ করে এবং ভারতীয় ক্রিকেট দল আজকের বিশ্বকাপ খেলার মতো জায়গায় পৌঁছে গেছে ফুটবলে হয়তো ভারতবর্ষ অতটা এগিয়ে নেই তবে তাতেও ফুটবলেও নারীদের অনেক কৃতিত্ব রয়েছে তবে প্রত্যেক গার্জেনের উচিত তার বাড়ির মেয়েদেরকে খেলাধুলা সম্পর্কে উৎসাহিত করা তাতে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এছাড়া আর আমার বিশেষ কিছু বলার নেই